হ্যাঁ শ্বাস প্রশ্বাসের তো অসুবিধা হয় হয় বলতে যারা নতুনত্ব যারা গান শিখছে তাদের তো তাদের তো অসুবিধা একটু হবেই তো ধীরে ধীরে যখন গানটা তারা প্র্যাকটিস করতে লাগবে যখন তার অভিজ্ঞতা হতে লাগবে তখন তারা কোনো অসুবিধা হবে না গানের গানের গান গতে গানের সুর আনতে গানের গানের সুর আনতে টান আনতে তো শ্বাস প্রশ্বাসের একটু অসুবিধা হবে তো নিজেকে অনেক কিছু কন্ট্রোল করতে হয় অনেক কিছু করতে হয় প্রতিদিন রিহার্সাল করতে হবে নিজের কণ্ঠকে নিজের গলা সব সময় ঠিক রাখতে হবে তাহলে কোনো রকম অসুবিধে হবে না তো এটাই বলবো যে শান শ্বাস প্রশ্বাসের কষ্ট তো প্রথম প্রথমই হয় তো যখন সে গান রোজ কর যে যখন প্রথম প্রতিদিন যখন সে প্র্যাকটিস করতে লাগবে প্রতিদিন সে গান শিখতে লাগবে গান আবার যখন সে গান শিখে যাবে যখন যার অভিজ্ঞতা যে প্রপার গায়িকা হয়ে যাবে বা গায়ক হয়ে যায় তখন তার হয়তো তা অতটা কষ্ট হবে না যখন সে প্রথম ধাপে এগোবে তো ধাপে ধাপে এগোতে থাকলে অতটা তার অসুবিধা হবে না প্রথম প্রথম তো সব কিছুই অসুবিধা হয় শ্বাস প্রশ্বাসেরও হবে দেন সব আস্তে আস্তে তখন এটা মানে নর্মাল হয়ে যায় তখন আর কোনো রকম অসুবিধা হবে না